আমি পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা এখানে সাধারণ বর্ষাকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল শরৎকাল তারপরে শীতকাল রয়েছে এই ঋতুগুলির মধ্যে বিভিন্ন ধরনের আমরা উৎসব দেখতে পাই আর পশ্চিমবঙ্গের প্রধানত বিভিন্ন ধরনের উপজাতির মানুষ বাস করে থাকে উপজাতি বলতে বিভিন্ন ধরনের নন বেঙ্গলি থেকে শুরু করে বাঙালি বিভিন্ন ধরনের লোক বসবাস করে এবং তাদের উৎসবে তারাও বিভিন্নভাবে মেতে থাকে যেমন হলো বাঙালির দিক থেকে শুরু করে বাঙালির দিক থেকে দুর্গা পুজো রয়েছে সরস্বতী পূজা রয়েছে কালী পূজা রয়েছে বিভিন্ন ধরনের পুজো রয়েছে সবাই সব পুজোতেই উপভোগ মজা করে থাকে এবং শুরু করে তারপরে যে কালী পুজো হয় কালী পুজোর পরেই ঠিক আমাদের হয়ে থাকে ছট পুজো বিহারিদের ছট পুজো নন বেঙ্গলিদের তারাও খুব বাঙালিরাও এই পুজোতে মজা উপভোগ করে থাকে সত্যি খুবই অপূর্ব জিনিস তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের যারা মুসলমান জাতি তাদেরও বিভিন্ন ধরনের উৎসব রয়েছে তাদের ঈদ রয়েছে আরো অনেক কিছু রয়েছে সেই ঈদেও কিন্তু বাঙালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপজাতির মানুষেরা মজা উপভোগ করে থাকে এছাড়া এই পশ্চিমবঙ্গে রাজ্যে মানে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় বিভিন্ন ধরনের খ্রিশ্চানরাও বসবাস করে থাকে তাদের শুরু করে তাদের পঁচিশে ডিসেম্বরে বিভিন্ন ধরনের পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে যীশু খ্রিস্টের জন্ম দিবস পালন মৃত্যু দিবস পালন বিভিন্ন ধরনের জিনিস হয়ে থাকে এছাড়াও বিভিন্ন গুজরাটি মারাঠিরা তাদের যে গণেশ পুজো গণপতি পূজা পুজোর সেই পুজোও উপভোগ করে থাকে খুবই অপূর্বভাবে এই পুজোগুলো পালন করা হয়ে থাকে এছাড়াও নানান পুজো রয়েছে যেগুলো পালন করা হয়ে থাকে